হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলছি বলুন বলুন

অ্যাডমিশান তো শুরু হয়ে গেছে এই এই দশ দিনের মতো শুরু হয়ে গেছে আর আর কুড়ি দিনের মতো হয়তো থাকবে

তারপর মাসে মাসে যেমন ফি আছে আপনি এখানে এসে আসলে একটু ভালোভাবে বুঝতে পারবেন আর এখানে তো পড়াশোনা খুব ভালোভাবেই শেখানো হয় প্রশিক্ষণটা খুব ভালোভাবে দেওয়া হয় যাতে ভবিষ্যতে ওরা ভালোভাবে মানে উন্নত কর উন্নতি করতে পারে আপনি এখানে আসলে ওই মাসে মাসে একটা ফিস স্ট্রাকচার আছে খুব কম সবার সাধ্যের মধ্যে রাখা হয়েছে আর আমাদের এখান থেকে বহু ছেলে মেয়ে মানে প্রশিক্ষণ নিয়ে অনেক বড়ো বড়ো জায়গায় চাকরি করছে অ্যাঁ আপনি একবার এসে এখানে ঘুরে যান দেখতে পারেন মানে পরিবেশটা বা কীরকম কী আছে না আছে আর আপনি অনলাইনেও চাইলে ফম ফিলাপ করতে পারেন ওখান থেকেও করে নিতে পারেন আর এখানে আসলে আপনি বেশিটা ভালো বুঝতে পারবেন এ জায়গাটা কীরকম আছে না আছে বা এখানকার শিক্ষক মানে যারা যারা পড়াবে তারা কীরকম স্টাফ

ডকুমেন্ট বলতে ওই ওর মাধ্যমিকের রেজাল্ট আর মাধ্যমিকের অ্যাড অ্যাডমিট কার্ড উচ্চমাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিড কার্ড লাগবে আচ্ছা যদি গ্র্যাজুয়ে গ্রাজুয়েশানের রেজাল্ট তো লাগবেই আচ্ছা সঙ্গে আধার কার্ড লাগবে ভোটার কার্ড যদি থাকে নিয়ে আসবেন এই সবগুলো নিয়ে আসবেন ব্যাস আপনি ওই সকাল দশটা থেকে খোলা হয় আপনি দশটা থেকে ওই চারটের মধ্যে যে কোনো দিন আসতে পারেন সো সোম থেকে শনির মধ্যে প্রত্যেকদিনই আমাদের অফিস খোলা থাকে ঠিক আছে আসুন